ছোটো থেকে বাংলা পড়তে খুব ভালো লাগে আর সাংস্কৃত ভাষা হিসাবে বাংলা ভাষা খুবই দুর্দান্ত লাগে আমার ছেলের যে বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাতে বাংলাতেই বিভিন্ন ধরণের স্পিচ দেওয়া হয় তাতেও শুনতে খুব ভালো লাগে